হ্যালো রুচিতামোর রেস্টুরেন্ট আমি সঞ্চয়িতা দে বলছি হ্যাঁ আমি আপনাকে চিনি আপনি আমাকে চেনেন আপনি যেটার খোঁজে আপনাকে ফোন করেছি আমার প্রিয় পদ আপনার রেস্টুরেন্টে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখন পাওয়া যাবে আপনার অর্ডার নিতে পারবেন ঠিক আছে আপনি তাহলে একটু এইফ্রাইড রাইস আর চিলি চিকেন এইটা একটু পাঠিয়ে দিন প্লিজ